মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী এখন সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ দূর দূরান্তে মানুষের সঙ্গে যোগাযোগ রাখে অনলাইনে মানুষ পড়াশোনা করে জিনিসপত্র কেনাবেচা করে যাতায়াতের জন্য টিকিটের ব্যবস্থা করে লকডাউনের সময় মানুষ এই অনলাইন ব্যবস্থার মাধ্যমকে কাজে লাগিয়ে শিক্ষার প্রসার করেছেন হোয়াটসঅ্যাপ জিও অ্যাপের দ্বারা শিক্ষার আদানপ্রদান করেছে কিন্তু এর দ্বারা শিক্ষা ব্যবস্থার কোনো উন্নত হয়নি বরং ক্ষতি হয়েছে তাতে বহু মানুষের দামি ফোনের যোগ সংস্থা ছিলো না ব্যবস্থা করার মতো ক্ষমতাও ছিলো না তারা পড়াশোনা করতে পারে নি পড়াশোনার শিক্ষা ব্যবস্থা থেকে পড়াশোনার থেকে তারা দূরে আছে এবং প্রায় বিচ্ছিন্নই হয়ে গেছে তাদের আর পড়াশোনা করা হয় নি তাই আমার অনলাইন ব্যবস্থার দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমি লক্ষ করতে পারি নি অনলাইন ব্যবস্থার সুফলের সাথে সাথে কুফলের প্রভাবও আমার খুব নজরে এসেছে